হ্যালো হ্যাঁ স্যার বলছি আমি একজন আমি তো একজন হ্যাঁ সিকিউরিটি গার্ড বলছি স্যার আমাদের আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে আমাদের এখানে কিছু একটু সমস্যা আছে একটু সেই জন্য ফোন করেছিলাম বলছি আমাদের আমরা তো এইখানে রাত জেগে ডিউটি করি তা আমাদের এখানে ঠিকঠাক সেরকম পরিষেবা নেই সেই জন্য ফোন করেছিলাম বলছি একটু যে পোস্টটা আছে পোস্টের লাইটের বা টিউব জাতীয় হলে ভালো হতো আর হচ্ছে আর কিছু বলতে আমরা এই শীতে শীত পড়েছে তো শীতের জন্য একটু পোশাকের ভালো ব্যবস্থা করলে একটু ভালো হতো

হুম হুম আর বলছি ওদের একটু খাওয়া দাওয়ার হুম বলছি দা স্যার ওই আমাদের আরেকটু সমস্যা ছিল যে আমাদের এই বসে চেয়ার টেবিল না হোক একটু বেঞ্চ চেয়ার বেঞ্চ হলে একটু খাওয়া দাওয়ার সময় ঠিকমতো দেখে খাওয়া দাওয়ার তো অসুবিধা ছিল সেই জন্য ফোন

আচ্ছা ঠিক আছে

আচ্ছা হুম হুম